আমি যে রান্নাটি করব বলে ঠিক করি তার রেসিপি আমি আগে ইউটিউবে বা ইন্টারনেটে প্রথমে আগে দেখি নিই তারপরে ভাবি যে আমি রান্নাটি কীভাবে করব আমার বেশিরভাগটাই কিন্তু আমি নিজের স্বাদের উপরে ভিত্তি করে রান্না করি এর পর কোনো কোনো সময়ে এমনও পরিস্থিতি আসে যে আমাকে আমার অপর পাশে যে মানুষটি রয়েছে তার কথা ভেবেও অনেক সময় রান্না করতে হয় কেননা তিনি হয়তো বলতেই পারেন যে আমি বেশি ঝাল খেতে পছন্দ করি না তখন কিন্তু আমাকে ঝালের পরিমাণ কমাতে হয় আবার কেউ বলতেই পারে যে আমি এত মশলা যুক্ত খাবার খেতে পছন্দ করি না আমাকে কিন্তু তার কথা ভেবে কম মশলা দিয়ে রান্নাটি সেই সঠিক স্বাদের এবং উন্নতমানের স্বাদের ভাবে রান্নাটি রান্না করতে হয় তাই আমি আমার উপর ভিত্তি করেও রান্না করে থাকি আবার আমার অপর পাশে যে মানুষটি আছে তার কথা ভেবেও রান্নাটি করে থাকি অনেক সময় এমনও হয় যে আমাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় যে আমি রান্নাটি কীভাবে তৈরি করব এরপর ধরুন আমার বাড়িতে অনেক বাচ্চারাও তো রয়েছে বাচ্চারাও আসে তাদের কথা ভেবেও কিন্তু আমাকে রান্নাটি সেভাবে করতে হয় বা তাদের কথা ভেবেও হয়তো রান্নাটি আমাকে সেভাবে তৈরি করতে হয় ভাবতে হয় বা এমন কিছু রান্নাটিতে ব্যবহার করতে হয় যাতে বাচ্চাদের স্বাদের পরিবর্তন হবে বা বাচ্চাদের মুখে সেটি খেতে বেশি ভালো লাগবে তাই আমি যখন কোনো রেসিপি সঠিকভাবে অনুসরণ করে থাকি তখন আমি নিজের স্বাদের উপরের পাশাপাশি বাকিদের স্বাদের বা বাকিদের ভাবনার কথা ভেবেই আমি কিন্তু রান্নাটি করে থাকি